আমি আমার স্কুল কলেজে ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কে অনেক কথাই জেনেছি তার মধ্যে অন্যতম হল এপিজে আবদুল কালাম সিভি রমন গ্যালিলিও প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু এছাড়া ভারতীয় বিজ্ঞানী এবং গণিতবিদদের সম্পর্কের কথাও আমি জানতে পেরেছি এপিজে আবদুল কালাম উনিশশো একতিরিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন পনেরোই অক্টোবর এবং সিভি রমন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পদার্থবিদ্যায় তিনি নোবেল পদার্থবিদ্যায় নোবেল পান এছাড়া তিনি ব্যাঙ্গালোর এছাড়া ব্যাঙ্গালোরে পদার্থবিদ্যা কলেজে কলেজে পাশ করেন এপিজে আবদুল কালাম প্রথম ছিলেন প্রথম ভারতীয় বিজ্ঞানী যে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন এছাড়া গ্যালিলিও গ্যালিলিও ভারতে প্রথম দূরবীন আবিষ্কার করেন এর ফলে ভারতীয় মানুষদের খুব উন্নতি ভারতে উন্নতির বিকাশ ঘটে ভারতীয় পদার্থবিদ্যার উন্নতির ক্ষেত্রে ভারতের সায়েন্স বিজ্ঞানীদের বিভিন্ন মতামত রয়েছে তার মধ্যে অন্যতম জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেও তার মধ্য দিয়ে ভারতে বিজ্ঞানের আলোচনাভিত্তি লক্ষ করা যায় সিভি রমন সিভি রমন প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি ভারতে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার পর তিনি ভারতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং এবং কলেজের কলেজে বিজ্ঞান নিয়ে পাশ করেন তার মধ্য দিয়ে ভারতে অনেক বিজ্ঞানের আলোচনাভিত্তি বিখ্যাত হয়ে ওঠে